আমি যেভাবে মাছ ধরা শিখেছি আমি জাল ফেলতে পারি না আমি বঁড়শীতে যেভাবে আমার বাবা শিখিয়ে দিয়েছে যে একটা লাঠি মানে ছিপের আগাতে বড়শিতে বড়শিতে আটার চার গেঁথে জলে ফেলে ওইভাবে আমি মাছ ধরি আর ছোটোবেলায় মাছ ধরতে হ্যাঁ গিয়েছিলাম মাছ ধরতে ছোটোবেলায় যেভাবে আমি মাছ ধরেছি আমার বাবা একদিন শিখিয়ে দিয়েছিলো যে একটা বোতল কেটে তার মধ্যে কিছু আঠা আটার চার ছড়িয়ে বোতলটা মাঝখান থেকে একটুখানি কেটে ফাঁকা করে তার মধ্যে জল ভরে আটার চার তার মধ্যে ছড়িয়ে দিয়ে সেটা জলে বসিয়ে দিলে তার মধ্যে অনেক পুঁটি মাছ আবার কি বলে মৌটি মাছ সেগুলো আসে সেগুলো আমি ধরেছি অনেক বার বড়োদের কাছ থেকে আমি কৌশল কোনো কিছু আমি শিখি নি কারণ আমার মাছ ধরার প্রতি বেশি আগ্রহ নেই তাই জন্য করে আমি আমার মাছ ধত্তে খুব ভয় লাগে ওই জন্য করে আমি মাছ ধরার প্রতি অতোটা আগ্রহই আগ্রহী নয় এইভাবে আমি কিছুটা মাছ ধরি আর মাঝে মাঝে মাছ ধরি মাঝে মাঝে ধরি না আমার ভালো লাগে না মাছ ধরতে